হ্যাঁ বলো এই চলে যাচ্ছে তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা

এখানে নদীয়ার ইলিশের স্বাদের কোনো তুলনাই হয় না একদম অতুলনীয় যাকে বলে বানাতে খুব বেশি টাইম লাগবে না এই যেমন দশ থেকে পনেরো মিনিট এইরকই লাগে হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ দেখে তো জিভে জল আসবেই ওই তো প্রথমে খুব বেশি ভাজবে না প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নেবে হ্যাঁ তারপর সামান্য সরষের তেল আর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবে ঢাকা দিয়ে হ্যাঁ তারপর পাঁচ মিনিট হালকা করে মানে পাঁচ মিনিট না মানে হালকা তেলে লো আঁচ মানে লো কম আঁচে একটু ভেজে নেবে হুম তারপর মাছগুলো তুলে নিয়ে আর সামান্য তেল দেবে ওটাতে কালো জিরে ফোড়ন দেবে তারপর একটু নুন একটু হলুদ দেবে ভালো করে নাড়াচাড়া করে নেবে হ্যাঁ তারপর মাছগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবে হ্যাঁ তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবে ওপরে গোটা দিলে ভালো হয় আর তুমি যদি চিরে চিরে দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই ঠিক আছে ওইরকমভাবে দেবে নিয়ে ঢাকা দিয়ে দেবে আর ইলিশ মাছ তো বেশি সেদ্ধ করতে নেই তো ওরকমভাবেই হয়ে যাবে গরম ভাতের সাথে খেতে যা লাগে না একদম দারুণ হ্যাঁ বলো বলো আচ্ছা হ্যাঁ তার পরে

না না তার পরে একটু তেল দেবে তেলটা হালকা গরম করে নিয়ে তারপর কালো জিরে ফোড়ন দেবে হ্যাঁ একটু সামান্য নুন সামান্য লঙ্কাগুঁড়ো আর তারপর সামান্য হলুদ দিয়ে একটু নেড়ে নাড়াচাড়া করে নেবে হ্যাঁ তারপর মাছগুলো দিয়ে দেবে আর তার পরে তোমার কি লঙ্কা দিয়ে দেবে চিরে দেবে বা মানে গোটাও দিতে পারো সামান্য জল ঢেলে দেবে আর বেশি সেদ্ধ করো না একটু একটু মানে কম আঁচে দু তিন মিনিট রাখবে তারপর গরম ভাত দিয়ে খাবে দারুণ লাগবে হুম হুম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একদম একদম

এই দিকের খবর ঠিকই আছে খুব গরম পড়েছে বাবারে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পরে ফোন করবে একদম একদম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ